এই অঞ্চলে রান্না করা হয় এমন কিছু ঐতিহ্যবাহী খাবার হলো মুড়িঘন্ট আলুর দম আলু পোস্ত এবং শীতকালে বিভিন্ন রকমের পিঠে পুলি ইত্যাদি